বাংলা ভাষা এখনও সম্পূর্ণ ডিজিটাল রূপে উপস্থাপিত হয়নি কারণ ভাষার সব সাধারণ ও বিশেষ অক্ষর কনজেশন ও স্বরবর্ণের কম্পিউটার কোডিং বা ইউনিকোডে এটি সংলগ্ন নির্দিষ্টকরণ ব্যবহার করা হয়নি যা কম্পিউটারে ঠিক মতো প্রদর্শিত নয় এটি কিছুটা বিভাগ ডিজিটাল যুগে নিজক্রমেই বাঁধার সৃষ্টি করছে প্রগতিশীলতা ও প্রচলিত ভাষা বাংলা ভাষা ব্যবহার কয়েকটি প্রচলিত ভাষার মধ্যে পার্থক্য আছে যা প্রগতিশীলতা এবং বাংলা ভাষার ঐতিহ্য সীমাবদ্ধতা সংক্রান্ত চ্যালেঞ্জ সৃষ্টি করছে বিজ্ঞান প্রযুক্তি মেডিকেল আর্থিক ও অন্যান্য বিষয়ে